পূর্ব মেদিনীপুর জেলার কিছু পর্যটন কেন্দ্র রয়েছে যেগুলি সব মানুষকেই আকর্ষণ করে তোলে যেমন দীঘাটাই আমি বলি যেমন দীঘা দীঘা মানুষ সব মানুষকেই আকর্ষণ করে তোলে বা দীঘা সব মানুষই দীঘা যেতে পছন্দ করে বা সব মানুষই দীঘা গিয়েছে একবার না একবার হলেও সব মানুষই দীঘা গিয়েছে এ দীঘার সবথেকে যে জিনিসটা আকর্ষণ করে তোলে সেটা হলো দীঘার ঝাউগাছ তো দীঘার ঝাউগাছ দেখতে খুবই সুন্দর লাগে তো এই দিক থেকে দীঘার ঝাউগাছটাই আমাদেরকে আকর্ষণ করে তুলেছে এ এখানে দর্শনা দর্শনের জায়গা হলো ঝাউগাছ এখানে দর্শন করার জন্য মানুষ এখানকে আসে এখানে মন্দারমণিতে দর্শন করতে যায় মন্দারমণির দিকে ঘুরতে যায় বা দীঘার ঝাউগাছ দীঘার সমুদ্রের সৈকতে ঝা যে সমুদ্রের পাড়ে যে ঝাউগাছ থাকে সেই ঝাউগাছ দেখতেও মানুষে অনেক মানে অনেক মানুষকে আকর্ষণ করে তোলে বা দীঘার যে জলের ঢেউ সমুদ্রে জলের যে ঢেউ আসে সেই ঢেউয়ে মানুষ উস ফটো তোলে বা সেখানে মানুষ চান করে মজা করে চান করতে পছন্দ করে তো সেই দিক থেকে মানুষ সবদিক থেকে আকর্ষণ হয়েছে দী এই দীঘা এলাকায় দীঘা মন্দারমণি এই সব এলাকাতে মানুষ উস প্রত্যেক মানুষই চায় একবার না একবার হলেও গিয়েছে বা আরও যেতে চায় সব মানুষই এই জিনিসটাতে আকর্ষণ হয়েছে আকর্ষিত হয়েছে বিশেষ করে ঝাউগাছে তো এই জিনিসটাতে সবাই আকর্ষিত হয়েছে আমিও আকর্ষিত হয়েছিলাম আমিও গিয়েছিলাম একবার দীঘা তো সবাই গিয়েছে আমি জানি এটা সবাইকে আকর্ষণ করে তোলে